অনেকদিন আগের একটি ঘটনা বলি আমি রান্না করতে গিয়েছিলাম তখন উনুনে রান্না করা ছিল উনুনে রান্না করতে গিয়ে আমার খুঁটে তিলখেঁচকির জাল দিয়ে যে রান্না করছিলাম তিলখেঁচকির আগুন সহজে দেখা যায় না সেই তিলখেঁচকির আগুন এসে পড়ে যায় আমার কাপড়ে তাতে আমার কাপড়ের কোঁচে আগুন লেগে যায় প্রথমে আমি আগুন দেখতে পাই না তারপরে দেখলাম যখন মাথায় তাত লাগে তখন দেখলাম আমার পুরো কাপড়ে আগুন লেগে গিয়েছে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম যখন কাওকে দেখতে না পেলাম তখন সামনে একটি বালতিতে জল ছিল সেই জল নিয়ে নিজেই নিজের গায়ে ঢাললাম আর সামনে দেখলাম একটি কম্বল পড়ে আছে সেই কম্বলটিকে নিয়ে নিজের গায়ে জড়িয়ে দিলাম এইভাবেই আমি আগুনের হাত থেকে বেঁচেছিলাম কিন্তু এমনি একটা ঘটনা যে আমার গা শরীরের মধ্যে শাড়িটা পুড়ে গিয়েছিল কিন্তু আমার শরীরে কোথাও আঁচ লাগেনি এটা ঠাকুরের কৃপা বললেই চলে এইভাবে এই সময় আমাকে সাহায্য করেছিলো আমার এক ভাই